আমি যেহেতু একজন ভূগোলের স্টুডেন্ট আমি জিওগ্রাফি পড়তে অনেক ভালবাসি তাই আমি পড়াশোনার মাধ্যমে বা অনেক স্যারের কাছ থেকে অনেক বই পড়ে জেনেছি যে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া গেলেও অন্যান্য গ্রহে আর এই অস্তিত্ব পাওয়া যায়নি এরমভাবে কোনো কথা শুনিনি আমার পক্ষে সেটা শুনিনি বা আমি জানিনি এরকম ব্যাপার আছে কিন্তু আমার সেরকম কোন ধারণা নেই এইটা সম্পর্কে শুধু যেহেতু আমি ভূগোলের স্টুডেন্ট আমি বই পড়ে যতটুকু জেনেছি যে মঙ্গল গ্রহে জীবনের একটা অস্তিত্ব পাওয়া গেছে সেই সম্পর্কে অনেকে এখনও অনেক বৈজ্ঞানিক আছে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে অনেক রকেট পাঠাচ্ছে অনেক মানুষ যাচ্ছে আরও অনেক পরিক্ষা নিরীক্ষার মাধ্যমে পরে হয়তো আরও অনেক কিছুর গল্প আমরা জানতে পারব এই সম্পর্কে